আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা ভারতের বিভিন্ন রাজ্যে যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যে বাংলা ভাষার প্রচলন রয়েছে এই বাংলা ভাষা সম্পর্কে কিছু সাধারণ ভ্রান্ত ধারণাও রয়েছে আমরা বাংলা ভাষা সম্পর্কে সব সময় সচেতন থাকি তা সত্ত্বেও আমাদের মধ্যে বাংলা ভাষা নিয়ে সব ঘটনা পরিষ্কার নয় যেমন ভাষা আন্দোলন কেন হয়েছিলো সে সম্পর্কেও আমাদের কাছে পরিষ্কার নয় এছাড়াও বাংলা ভাষা সম্পর্কে বিভিন্ন রকমের কুসংস্কার রয়েছে আর এখনো রয়েছে যেমন রাস্তায় কোনো বেড়াল পেরিয়ে গেলে আমরা থেমে যাই যাই না এবং ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকম প্রবাদও রয়েছে যা সত্যিই ভ্রান্ত ধারণা এগুলির সমাধান করাও যেতে পারে যদি আমরা নিজেরা সচেতন থাকি এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে বিজ্ঞানভিত্তিক ধারণা বা মনোভাব নিয়ে চলাফেরা করি তাহলেই এগুলির সমাধান আমরা ভবিষ্যতের ছাত্র ছাত্রীরাই এর সমাধান করতে পারবো